হ্যাঁ ছাত্রদল থেকে বলুন আপনার কী সমস্যা হ্যাঁ বলুন কী জানতে চান আচ্ছা হ্যাঁ আমি অবশ্যই সব বলে দেবো ভ্যাক্সিনেশান একটা গাইড ওটা তো পরবর্তী স্টেজ তার আগে আপনাদের অবশ্যই একটু সামাজিক রীতি নীতি মানতে হবে সেটাকে কোনো এক্সপেশাল ডিস্টেন্সিং কোভিড পিরিয়ডে আপনাকে একটু দূরত্ব মানতে হবে ভিড় ভাট্টায় আপনি যাবেন না এটা প্রথম ব্যাপার দ্বিতীয়ত হঠাৎ নাকে গালে হাত দেবেন না স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তারপরে

আচ্ছা তারপরে মাস্ক অবশ্যই আপনি ব্যবহার করবেন মাস্ক অবশ্যই ব্যাস ব্যবহার করবেন আপনার ফোনে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি হ্যালো বলুন নেটওয়ার্ক একটু ডিসটার্ব হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেক পেশেন্টের জন্যে আলাদা আলাদা নিডেল ইউস করা হয় আলাদা আলাদা ছুঁচ আমরা ব্যবহার করি প্রত্যেক পেশেন্টের জন্য কারণ একজনের সংক্রমণ আরেকজনের ছড়িয়ে যেতে পারে আমি আপনার মোবাইলে আমার সেন্টারের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আপনি চলে আসবেন